আমি ছবি আঁকতে খুব ভালোবাসি আমার মনের ইচ্ছাগুলো যখন আমি ছবির মাধ্যমে ফুটিয়ে তুলি তখন আমার ইচ্ছা আকাঙ্ক্ষা যেন সব পূর্ণ হয়ে যায় এই ছবিই আমাকে উৎসাহ দেয় আগামী পথে এগিয়ে যাওয়ার জন্য